আমি রান্নাঘরে রান্না করার জন্য একটি স্টোভ কিনেছিলাম কিন্তু স্টোভটি কেনার পরে দেখলাম স্টোভটি একটুও ভালো আসেনি যেই দোকান থেকে কিনে এনেছিলাম দেখলাম স্টোভের একটি নাটবোল্ট খোলা আর স্টোভটি একদমই ভালো নয় তাই সেটাকে আমি আবার ওই দোকানে ফেরত দিয়ে আসলাম এবং বললাম আমার টাকা ফেরত দিয়ে দিতে আর না হয় একটা ভালো স্টোভ দিতে